হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ জুয়েলারি শপ আছে আমরা নতুনই খুলেছি আপনি হয়তো আমাদের প্রচারে আপনি হয়তো নাম্বারটা পেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনি কীরকম কী জু জুয়েলারি নিতে চান কানের নেকলেস এখানে সব জিনিসই অ্যাভেলেবল আছে তো আচ্ছা আচ্ছা তো আপনার কাউকে গিফট করবেন না কি এমনি কারোর জন্য নিচ্ছেন আচ্ছা তো হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে মানে গিফট গিফটের প্যাকিংয়েরও অপশন আছে মানে আপনার এখান থেকে মাল তো আমাদের সব গিফটেরই যায় মানে কোনো বিয়ের বা রিসেপশনের তো কোনো সমস্যা নেই আমাদের দোকানে আপনি আসুন এখন নিত্য সব ডিজাইন এসেছে সামনেই দুর্গাপুজো বুঝতেই পারছেন তো অন্য অনেক নতুন মাল ঢুকেছে আমাদের দোকানে তো আপনি আসুন আর আমাদের দোকানে একটু ভিজিট করুন দেখবেন ভালো লাগবে আবার ফরটি পার্সেন্ট অফারও দেওয়া হবে আমাদের দোকানে কারণ একটু আমরা সেল হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এই ওই আপনার অ্যাড্রেসটা ঠিক বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড এসে দেখবেন ডান হাতে গিয়ে একটা ছোট গলি আছে ওই গলিতে ঢুকেই এক দোকানের নাম দেখতেই পাবেন আমাদের রাহুল জুয়েলারি বলে এরকম একটা লেখা আছে হুম হ্যাঁ বিকেলে খোলা থাকবে বিকালে আপনি মোটামুটি ছটার দিকে আসুন তা বেশ তা ঠিক আছে রাখছি তাহলে আসুন তাহলে